বাংলা হল আমাদের মাতৃভাষা যে ভাষাতে খুব সহজেই আমরা মনের ভাব প্রকাশ করতে পারি কিন্তু বাংলা ভাষার সঙ্গে সঙ্গে মানুষ এখন ইংরাজি হিন্দি অন্য অন্য ভাষার প্রতি অনেক আকৃষ্ট হচ্ছে তাই বাংলা ভাষাকে সংরক্ষণ করতে হবে এবং প্রচার করতে হবে এজন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করা হচ্ছে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের বেশি করে বাংলা মাধ্যম স্কুলগুলো আছে সেখানে ভর্তি করি যদি আমরা বেশি করে বাংলা খবরের কাগজ পড়ি যদি বাংলা ভাষার যে সংস্করণ তার উপর যে তার যে উপকারিতা যদি আমরা হ্যান্ড বিল ছাপিয়ে সবার মধ্যে প্রচার করি তাহলে মনে হয় বাংলা ভাষা অনেক সহজে সংরক্ষণ হবে